এক দুই দুহাজার উনিশ দশ তিন দুজাহার কুড়ি তেরো পাঁচ দুহাজার কুড়ি উনিশ ছয় দুহাজার একুশ একুশ তিন দুহাজার তেইশ